হ্যাঁ আমি বলছি এটা কি মল্লিক ফ্রুট মার্কেট বলছেন থেকে বলছেন হ্যাঁ বলছি দাদা এখন আপেলের কেজি কত করে যাচ্ছে আচ্ছা আচ্ছা আর আমি যদি ওই ভালো আপেলটা একটু বেশি মাত্রায় নিই আর কি ওই কেজি দশেকের মতন তাহলে আপনি ওটা কতয় কদ্দিবেন হ্যাঁ আর পেয়ারার দাম কত কেজি আচ্ছা আর আঙুর আচ্ছা আমি যে ফলগুলো বলছি আপনি দেখুন তো আপনার স্টকে আছে না কি নাসপাতি নাসপাতি আছে কি নাসপাতি আছা ঠিক আছে আর সেই কালো আঙুরটা আমার একটু দরকার ছিল আর কি মানে আপনি যদি মার্কেট প্রাইসের থেকে একটু কমে বা কুড়ি টাকা কি তিরিশ টাকা করে কমিয়ে দেন তাহলে আমি ওই প্রত্যেকটা ফলই মোটামুটি দশ কিলো পাঁচ কিলো করে কিনবো তাহলে আপনি কি ওইটা একটু কম করে দিবেন না আমি অন্য কিছু দোকান দেখবো আর না সে মার্কেট লসটা তো ঠিক আছে কিন্তু আপনি কত করতে পারবেন সর্বোচ্চ না আপনি আপনারও নয় হ্যাঁ আপনারও নয় আমারও নয় আপনি ওটা বারো টাকা কমিয়ে দিন এবং আপনি আপনাকে যেগুলো আমি বলছি সেগুলো আপনি একটু অর্ডার দিন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ওটা এগারো টাকা কদ্দিন আর আমার দশ কিলো আপেল কালো আঙুর হচ্ছে পাঁচ কিলো নাসপাতি হচ্ছে ছ কিলো আর যেটা হচ্ছে আঙুর বলেছিলাম সেটা হচ্ছে আপনি সাত কিলো আমার অর্ডারটা নিয়ে নিন আর ওটা আপনি আমি এগারো টাকা করে কমে করতে হবে আপনাকে বাজারের যা দাম আছে আচ্ছা তাহলে এটার জন্য অ্যাডভান্স কিছু দিতে হবে না কেনার পরই অ্যাডভান্স দিবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম রাখলাম তাহলে হুম হুম হুম